আমি আপ টু ডেট থাকি যে কোনো খেলাধুলায় সেটা হলো গিয়ে অনলাইন ম্যাক্সিমামটা আর খবরের কাগজ তো খুব একটা মানে এখন দেখা হয় না খুব একটা কোনোদিনই ফলো করিনি বেশিরভাগ বা যে সমস্ত নিউজের দরকার হয় সেগুলো অনলাইনে পাওয়া যায় বেশিরভাগ আর দ্বিতীয়ত হলো কোন খেলাগুলোকে আমি প্রাধান্য দিই বা প্রচার করি আমি পার্সোনালি আমার মিক্সড মার্শাল আর্টস আর ফাইটিংয়ের যে সমস্ত স্পোর্টস আছে কিকবক্সিং মুয়াইথাই বক্সিং শুধু সেগুলোকে আমি ফলো করি সেগুলোকে আমি ফলো করি কীভাবে সেগুলোকে আমি ইউটিউবের থ্রু বা গুগলে যে ইভেন্ট যেসব হয় সেখানে আমি নিউজ পেয়ে যাই তো সেই সব জায়গার থেকে আমি ফলো করি আর ওভার দ্য ইয়ার্স আমি ফলো করে এসেছি ফাইটিং স্পোর্টটাকে কারণ আমার মনে হয় এটা একটা অনারেবল স্পোর্ট যেখানে বিভিন্ন রকম ফাইটাররা ফাইট করে গ্লোরির জন্য মানে সম্মানের জন্য এখানে হুটপাট মানে উলটপালট কথাবার্তা হয় এখনকার সময় কিন্তু প্রথমে যখন ফাইট শুরু হতো আগেকার দিনে তখন এতো কিছু হতো না এখন যারা এই সব মানে কথাবার্তা হয় মোস্টলি ফার্স্টে সেগুলো পাবলিসিটির জন্য সেকেন্ড অফ অল যখন অ্যাকচুয়াল ফাইট শুরু হয় তখন সেগুলো খুব ইন্টারেস্টিং হয় যেমন ইউ এফ সি এম এম এর পেপার ভিউ হিসাবে সবথেকে টপমোস্ট ফাইট যেটা ছিল সেটা হচ্ছে খাবিব আর কনরের মিক্সড মার্শাল আর্ট ফাইট যেটা আমি দেখেছি আর আমি অ্যাকচুয়ালি কনরের সাপোর্টে ছিলাম বাট খাবিব জিতেছে তো এইটা আমার খুব মানে স্পোর্টটা বেসিক্যালি আমার খুব ভালো লাগে ওভারঅল বক্সিংয়ের মধ্যেও বিভিন্ন রকম ভালো ফাইটার্স আছে যেমন ডেমি ট্রিববুল মাইক টাইসন ক্লাসিক জর্জ ফোরম্যান মোহাম্মদ আলি তো এদেরকে আমরা দেখে এসেছি এতদিন ধরে তো এদের ফাইটটা আমার খুব ভালো লাগে আর ন্যাশনাল যদি বলা হয় ন্যাশনাল আমি সেরকম খুব একটা এখনও পর্যন্ত ফলো করে উঠতে পারিনি কারণ আমার মোস্টলি যাদের পছন্দ তারা হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইটার্স আর তাদের স্কিল সেট বা তারা যেভাবে প্র্যাকটিস করে সেগুলোও আমি ফলো করি কিছুটা কিছুটা নিজেরও প্র্যাকটিস করা হয় সো ফুটবল বাদ দিয়ে যদি কোনো স্পোর্ট আমার খুব একটা পছন্দ হয় সেটা হচ্ছে প্রথমত তো ফাইটিং দ্বিতীয়ত যে স্পোর্টগুলো আসবে যেমন ফুটবল হয়ে গেল বাস্কেটবল হয়ে গেল আর প্রচারের যদি ব্যাপার হয় তাহলে সেগুলো হচ্ছে বন্ধুবান্ধবের সাথে কথাবার্তা বা কিছু বা এসব বাদ দিয়ে প্রশাসন যদি সেভাবে বলত সেরকম আমার খুব একটা কিছু জানা নেই বা এই বিষয়ে খুব আমি খুব একটা ইন্টারেস্টেড না প্রশাসন টপিকটা বেসিক্যালি আর নীতির জন্য হচ্ছে ফাইটিংয়ের যা নীতি হয় সেগুলো যার যার নিজস্ব স্ট্র্যাটেজি হয় সেগুলো কেউ বলে না তো যেমন বিভিন্ন রকম দেশের বিভিন্ন রকম ফাইটিং স্টাইল হয় বা ফাইটিংয়ের নীতি হয় সেটা হচ্ছে সোভিয়েত স্টাইল আমেরিকান স্টাইল হয়ে গেল মেক্সিকানরা অন্য এক রকমের নীতি ফ ফলো করে তো এগুলো আমি এত দিন ধরে দেখে আসছি আর এই যে ফাইটিংটা আমি এটাকে ফলো করছি বারো তেরো বছর বয়স থেকে তো আমার মোটামুটি অনেকটাই জানা আছে এই বিষয়ে